হ্যাঁ বলুন আপনার নাম্বর থেকে একবার ফোন আসছিল সেই জন্য আমি আপনাকে ফোন করেছিলাম আপনি কোথা থেকে বলছেন ওহ ওহ না না আমি বলতে আমি তাহলে ফোন করিনি আমার বাড়ি থেকে কেউ ফোন করেছিল আসলে আমার বাড়িতে একজন রুগী আছে আমার তিনদিনের জন্য আমার সবজি লাগবে সবজি বলতে কী রুগীর জন্য যে যেসব সবজিগুলো লাগে যেমন লাউডাটা তারপরে আপনার হচ্ছে ওই পেপে গাজর এরকম টাটকা কিছু সবজি লাগবে মানে যেগুলো এমনই বাইরে থেকে আসে সেরকম নয় জমির যদি টাটকা যদি কিছু সবজি আপনি দিতে পারেন তো খুব ভালো হয় সেটা দামটা বেশি হবে সেটা নিয়ে নয় তবে আমার একটা সমস্যা আছে কারণ আমি এবং আমার স্বামী দুজনেই তো আমরা চাকরি করি আমাদের চাকরির সূত্রে সকালে বেরিয়ে যেতে হয় সকালে খুব কাজ থাকে তাই যদি আমার বাড়িতে যদি ওই সবজিগুলো যদি আপনারা দৈনন্দিন পৌঁছে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আপনারা কী এরকম ধরনের কিছু করে থাকেন কাজ করেন আমার সপ্তাহে যদি প্রত্যেকদিনই যদি একটু সবজিটা যদি দিয়ে যেতে পারতেন তাহলে ভালো হত এমনি সবজিটা একটু ঘুরিয়ে দেবেন পেপেটা লাউ ডাঁটাটা যেন প্রতিদিন যেন থাকে তার সঙ্গে এবারে যেদিন যেমন ঝিঙা আর ওই কুঁদ্রি তারপরে আপনারা গাজর বিনস এইসব সবজিগুলো প্রত্যেকদিনের আমি আপনাকে দরকার হয় ফোন করে করে বলে দেব ফোনে যোগাযোগ রেখে বলে দেব যে কী কী সবজি লাগবে সেইরকম সবজি যদি একটু দিয়ে যেতে পারেন তাহলে আমার খুব ভালো হয় হ্যাঁ সেটা আমিও জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে বাড়িতে যে পৌঁছাবে সেজন্য কী সবজির দাম আপনারা যে বলছেন পয়সাটা দিতে হবে সেটা কী মানে সবজির দামটা তো আপনি বলেই দিলেন যে পঞ্চাশ পয়সা রেটে বেশি ওইটা কী একটু কমানো যায়না কারণ যেহেতু আমি প্রতিদিন নেব সেহেতু একটু যদি কম নিতেন তাহলে ভালো হত আমি তো এখন প্রত্যেকদিন ছ মাস কন্টিনিউ আমি এটা নিয়ে যাবো এই সবজিটা তাহলে তো আমার একটু সুবিধা হত না আমি যে আমার যে আমার হ্যাঁ বাড়িতে যে সবজিটা যে পৌঁছাতে আসছে তাকে তো আমি প্রত্যেক দিনের হয়তো পাঁচ টাকা করে দিতে হবে না দশ টাকা করে দিতে হবে আপনি বলবেন আমি প্রত্যেকদিনের পয়সা তাকে দিয়ে দেব কিন্তু আমি আপনার সবজির দামটার কথা বলি সবজির দামটা যদি আপনি যে বলছেন যে পঞ্চাশ পয়সা করে বেশি যদি আমাকে একটু পঞ্চাশ পয়সা করে কমে দেন তো তাহলে ভালো হত যেহেতু আমি প্রতিদিন নেব সবজিটা সেহেতু আপনি দামটা একটু ঠিক করে বলুন না সেইটা আমি প্রত্যেকদিন তাকে পয়সা দিয়ে দেব কারণ তাকে আমি যদি তাকে যদি পয়সাটা যদি দিয়ে দিই তাকে যদি আমি পয়সাটা যদি প্রত্যেকদিন দিয়ে দিই তার আমার বাড়িতে আসার আগ্রহ থাকবে নইলে হয়ত সে আসতে চাইবে না ওই জন্যই বলছি তাহলে ঠিক আছে আপনি আমাকে পরের সেই রবিবার থেকে আপনি আমাকে এই সবজি দিতে শুরু করুন আর আমার বাড়ির ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আপনি তো গোপিনাথপুর মার্কেটে বসেন নিশ্চয়ই আর আমার বিনপুরে বাড়ি বিনপুরে ওই যে মন্দিরটা আছে না যে হরি মন্দিরটা আছে ওই হরির মন্দিরের সামনাসামনি বাড়ি আপনি শীলা মাহাতো নাম বললেই আমার বাড়িটা দেখিয়ে দেবে তাহলে আমি কি ওই বাড়িতে গিয়ে সবজিটা পৌঁছে দেবেন আমাকে কি আর আপনার দোকানে যেতে হবে ঠিক আছে